হ্যাঁ হ্যালো কে বলছেন আচ্ছা আচ্ছা আপনি সূর্যর বাবা হ্যাঁ কেমন আছেন আপনি হ্যাঁ সূর্য অবশ্য বলছিলো যে আপনার শরীর খারাপ হয়েছে কী আর করা যাবে আপনি ওষুধ খেয়েছেন হ্যাঁ হ্যাঁ তা বলুন কী জন্য ফোন করেছিলেন তাহলে সূর্য ভালোই তো ডান্স করে এবং প্রথম থেকেই করে আসছে ভালোই এবং অনুষ্ঠানে তো ভালোই ডান্স হ্যাঁ হ্যাঁ অবশ্যই সে ভালো আমরা ভিডিও করে রেখেছি আপনি যদি বলেন তাহলে আমরা সেগুলোও পাঠিয়ে দিতে পারি আপনি দেখে নিতে পারবেন যে কেমন ডান্স করেছে আর অন্য অন্য ছেলেরাও অন্য অন্য ছেলেদের সাথেও যেমন ডান্স করে সেগুলো দেখে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ সে আমিও তো হ্যাঁ হ্যাঁ ও ভালোই ডান্স করেছে আমিও দেখেছিলাম যে আপনি প্রত্যেক বারই আসেন কিন্তু এবারে আসেননি আমারও মনে হয়েছিল যে কিছু হয়েছে না কি কিন্তু কাজের চাপে জিজ্ঞাসা করতে পারিনি সূর্যকে যে কিছু হয়েছে কি না হয়েছে ও ভালোই ডান্স করেছে আর হ্যাঁ রাত তো হয়েছিল কী আর করা যাবে বলুন সেই সবাই তো সেই রাতেরবেলাই এসে সে তো বটে আট ঘণ্টা সময় লেগে গিয়েছিল সবগুলো পারফরমেন্সগুলো শেষ করতে ধীরে ধীরে সবাইয়ের শেষ না হলে তো বাড়িও পৌঁছতে পারব না একা একা ও বাড়িতেও যেতে পারবে না তাই জন্য শেষ হওয়ার পরে বাড়ি ফিরেছিলাম তাই দেরি হয়েছিল ও তাহলে ফোনটা মনে হচ্ছে সাইলেন্ট হয়েছিল বোধহয় আর না হলে অনুষ্ঠান চলছিল তখন বোধহয় ফোন করেছিলেন সেই জন্যে বুঝতে পারিনি তাই জন্যই দেরি হয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ আমিও বুঝতে পারিনি তখন হয়তো অনুষ্ঠান চলছিল গান চলছিল বা আমার থেকেই সাইলেন্ট রয়ে গিয়েছিল ও ঠিক আছে আমি আমি তাহলে আপনাকে সূর্যর ভিডিওগুলো আছে ওইগুলো আমি আপনাকে পাঠিয়ে দেবো দেখবেন আপনি হ্যাঁ কালী পুজোয় তো অবশ্যই অনুষ্ঠান পড়েছে আর ওকে তো খুবই ভালো ডান্স করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখুন হ্যাঁ হ্যাঁ